আমি এই একটা খাবার অর্ডার দিয়েছি প্রায় সাতটা নাগাদ এখন বাজে প্রায় নটা কুড়ি প্রায় এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি খাবারটির জন্য কিন্তু খাবার এখনও এসে পৌঁছায়নি তাই আমি আপনাদের ডেলিভারি সংস্থার কাছে একান্তভাবে জানাতে চাই বা অনুরোধ করছি যে আপনারা এরকমটা করবেন না আপনারা বলেছেন আপনারা নাকি চল্লিশ মিনিটে খাবার সরবরাহ করেন কিন্তু তার মানে এটা নয় যে আমরা প্রায় দু ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করছি আমার পরিবারের সাথে আমরা রান্নাবান্না করতে পারি না ওইসব খাবার বাড়িতে বানাতে পারি না আমি মূলত বলেই রাখি আমি পিৎজা অর্ডার দিয়েছি পিৎজা আমি এত বাড়িতে বানাতে পারি না তাই আপনাদের সাহায্য নিচ্ছি আপনারা ডেলিভারি চার্জ নিচ্ছেন বেশি করে তাও ঠিক আছে কিন্তু তাই বলে এতক্ষণ ধরে একটা মানুষকে অপেক্ষা করাবেন এটা তো ঠিক নয় এখন বাইরের আবহাওয়াও ঠিকঠাক যে দুর্যোগপূর্ণ আবহাওয়া হলেও মেনে নেওয়া যেত কিন্তু এখন তো আবহাওয়া একদম ঠিকঠাক রাস্তাঘাটও পরিষ্কার তাহলে আপনাদের এত দেরি হচ্ছে কী করে আমাদের মতন সাধারণ মানুষদেরকে আপনারা যে এত হেনস্তা করছেন তার কী খুব দরকার আছে তো আপনি অর্ডারটা আজকে এই সময়ের মধ্যে দিতে পারবেন না আপনি বলে দিতে পারতেন আমাদের তো একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমার পরিবারবর্গ আমার সাথে আছে ছোট ছোট বাচ্চারা আছে তারা নটা আটটা সাড়ে আটটার মধ্যে খাওয়ার দাওয়ার তাদের রাতের খাবার শেষ করে দেয় সেখানে সাড়ে নটা বাজতে যায় নটা কুড়ি প্রায় তাদের তো দেরি হচ্ছে তাহলে তাদের শরীরের দিকে খেয়াল রাখতে হবে আমরা আপনাদেরকে ডেলিভারি চার্জ দিচ্ছি ঠিকঠাক আপনাদের যত টাকা হচ্ছে তার থেকে সেইটা দিচ্ছি তার সাথে আবার আমরা টিপ্স দিচ্ছি তাহলে আপনাদেরকেও তো সেদিকটা খেয়াল রাখতে হবে আমাদের ভালো মন্দর দিকটা আপনাদেরকে দেখতে হবে আমাদের আপনারা ভালো খাবারদাবার দেন আমরা জানি কিন্তু দেরিতে এত দেরিতে আসা অর্ডার আমাদের সত্যিই আমরা সমস্যায় পড়ছি আমাদের এই নিয়ে আপনাদের কাছে অনেক অভিযোগ আছে প্রত্যাশিত ডেলিভারির সময় অতিক্রম করে ফেলেছেন আপনারা তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা পরবর্তীকালে যেমন ডেলিভারি একটু আগে চলে আসে